আমার কাছে একটি সুন্দর ওয়াচ বা ঘড়ি রয়েছে যা খুবই আমাকে সাহায্য করে থাকে যখন আমি কোনো স্থানে বেরোই সেই সম্বন্ধে আমাকে টাইম সময় সম্পর্কে সচেতন করে তোলে বা কোনো সময় রাস্তাঘাটে যখন আমি মোটর সাইকেল বা সাইকেল চালাই তখন আমার হাতে থাকা ঘড়িটিই আমাকে সময় সম্পর্কে সচেতন করে থাকে আমি সবসময়ই ঘড়ি পরে যেতে ভালোবাসতাম বাসি যে কোনো অনুষ্ঠানে বা রিসেপশানে বা আমি যখন বাড়ি থেকে বেরোই তখনই আমি এই ঘড়িটি নিজে হাতে পরে বেরোই কারণ সময়ের খুবই দরকার আর আমি ঘড়ি পরতে এতোই ভালোবাসি যে ঘড়ি না পরে আমি কোনো কাজে বেরোই না যে কোনো স্কুলে কলেজে বা যে কোনো অনুষ্ঠানে আমি এই ঘড়িটি পরে যেতে ভালোবাসি আর এই ঘড়িটি আমি সবসময় পরে ঘুরি এই ঘড়িটি ছাড়া আমি বেশি দূর বা কোনো কাজে বেরোই না